আমার একটি হেডফোন আছে বোটের বোট এএনসি ফ্লেক্স থ্রি ফাইভ টু এই হেডফোনটি আমি কিনি কেনার দু সপ্তাহ যেতে না যেতেই নানান রকম প্রবলেম আমি সম্মুখীন হই প্রথমত দেখি যে মোবাইলের সঙ্গে কানেক্ট হতে আমার প্রায় প্রায় মিনিটখানেক লেগে যাচ্ছে যেখানে আমার কথা কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই কানেক্ট হবে সেখানে আমার প্রায় মিনিটখানেক সময় লেগে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে একবার কানেক্ট হয়ে গেলে মানে ডিসকানেক্ট করতে প্রবলেম হচ্ছে এবং চার্জিং হতে প্রবলেম করছে এটা একটা বড় সমস্যা চার্জিংয়ে প্রবলেম এবং ডিসকানেক্ট করতে প্রবলেম যার ফলস্বরূপ আমি ফোন এলে ফোন ধরতে পারছি না বুঝতে পারছি না এবং ফোন এলে আমি আওয়াজ পাচ্ছি না কিছুখন পর আমি লক্ষ্য করে দেখি যে হেডফোনের সাথে কানেক্ট হয়ে রয়েছে এবং আমি বেশ কয়েকবার তিন থেকে চার বার আমি হেডফোনটা গ্যারেন্টির মধ্যে আমি সার্ভিসিংয়ে দিই এবং সেম টু সেম কন্ডিশনে আমাকে হেডফোনটা ফেরত দেওয়া হয় এবং লাস্টে বিরক্ত হয়ে হেডফোনটাকে ইউজ না করে আমাকে ফেলে রাখতে বাধ্য হয়েছে খুব বাজে অভিজ্ঞতা বোটের হেডফোন সম্বন্ধে আমার